একদিন বেড়াতে যাচ্ছিলাম বেড়াতে গিয়ে ঘুরছিলাম খুব আমরা ঘুরতে ঘুরতে হঠাৎ আমাদের ব্যাগটা দেখি কি যে ওটা পারছি না তখন দেখলাম ব্যাগটা খুঁজে পাচ্ছি না তারপরে আমরা ভাবলাম একটা অটো করে আসছিলাম অটো করে আসার পর সেই অটোতে মনে হয় যেন মনে হলো ওই ব্যাগটা অটোতেই ফেলে এসছি এবং অটোয়ালাটা আমাদের চেনা চেনা তখন তার ফোনে ফোন করে করে জানতে পারলাম অটোয়ালাটাকে আমরা জানি তারপরে সেটা দেখলাম যে ফোন করেও ওনাকে ফোন করলাম ফোনে পেলাম ফোনে পাওয়ার পর ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনার অটোতে আমরা একটা ব্যাগ ফেলে এসছি সেই ব্যাগটা বললো হ্যাঁ উনি বললেন হ্যাঁ একটা ব্যাগ আছে আমার তারপরে উনি বললেন যে আপনারা আসবেন এক দিন এসে এই ব্যাগটা নিয়ে যাবেন তারপরে আমরা সেই ফোন করার পর ফোনে যখন পেলাম ফোনে পাওয়ার পর ওনার কাছে গেলাম যাওয়ার পর তখন উনি ওই ব্যাগটা দিলো আমাদেরকে দেওয়ার পর আমরাও ওই ব্যাগটা খুঁজে পেলাম এবং আমরা সেই ব্যাগটাকে চিনলাম চিনে আমরা ব্যাগটাকে আনতে পারলাম